আমার জীবিকার কথা বলতে হলে প্রথমেই বলতে হয় আমি একজন খুব সাধারণ পরিবারের মধ্যবিত্ত পরিবারের সন্তান ছোটোবেলা থেকেই অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে বড়ো হয়ে উঠেছি জীবনে অনেক খারাপ সময় ভালো সময়ের সম্মুখীন হয়েছি এছাড়াও আমার পারিবারিক যে আয় তা কিন্তু খুব নিম্নমাপের ছিলো ছোটোবেলা থেকে সেভাবে তেমন কিছুই পাইনি সেভাবে তো আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই তারপর থেকেই কিন্তু আমি টিউশন পড়াতে শুরু করি তাই আমার জীবিকার কথা বলতে হলে আমি একজন টিউশন টিচার আমি অন্যদেরকে পড়াতে এবং নিজে পড়তেও ভীষণ ভালোবাসি আসলে আমার অন্যদেরকে বোঝাতে কোনো একটা বিষয় নিয়ে বোঝাতে না খুব ভালো লাগে তো সেই জায়গা থেকেই টিউশন পড়ানোর কথাটা মাথায় আসে আর টিউশন পড়ানোর কথাটা মাথায় আসার আগেও এই কথাটা বলবো যে আমি যদি আমি মনে করি যে আমি যদি কোনো একটা বিষয় কাউকে শেখাতে পারি বা বোঝাতে পারি তাতে যদি তার কিছু উপকার হয় আমার কিন্তু সেই বিষয়টা খুব ভালো লাগে তাছাড়া ছোটো ছোটো বাচ্চাদের সাথে সময় কাটাতেও আমার কিন্তু খুব ভালো লাগে তাদের হাসি মজা খেলা প্রতিটি বিষয়ের সাথেই আমি যেন সঙ্গী হয়ে উঠি তারা আমাকে তার বন্ধু মনে করে আজ বিগত পনেরো থেকে ষোলো বছর হল আমি এই কাজের সঙ্গে যুক্ত অনেক ধরনের ছাত্রছাত্রীর সাথে আমার পড়াশোনা নিয়ে কথা হয়েছে এবং এখনও প্রতিনিয়ত হচ্ছে আমি অনেক ধ রকমের ছাত্রছাত্রীর সা ছাত্রছাত্রীকে পেয়েছি যাদের কাছ থেকে কিছু ভালো কিছুও পেয়েছি আবার খারাপ কিছুও পেয়েছি দেখুন জীবনে বেঁচে থাকতে গেলে তো ভালো খারাপ সব কিছুরই সম্মুখীন হতে হয় তো ওই সেইভাবেই আর কি ভালো খারাপের মধ্যে দিয়েও আমি এই জীবিকাটিকে বেছে নিয়েছি তার আরেকটি কারণ হল যে আমি তো একজন আমিও তো একজন ছাত্রী ছিলাম তো আমিও নিজের পড়াশুনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাড়ির মানুষগুলোর ওপরে আর সেভাবে দায়িত্ব দিইনি তাই কোনো জায়গা থেকে হয়তো মনে হয়েছিলো যে আমি যদি টিউশন পড়িয়ে কিছু একটু আয় করতে পারি সেই আয় দিয়ে কিন্তু আমি আমার নিজের যে পড়ার টিউশনের যে বেতন সেইটা কিন্তু দিতে পারবো আমার মা বাবার ওপরে আমার পড়ার চাপ কিন্তু সৃষ্টি হবে না তাই সেই সময় থেকেই আমি টিউশন পড়াতে শুরু করি তাছাড়াও আমি যেসব ছাত্র বা ছাত্রীদের পড়াতাম তারাও কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে সেইখান থেকেও আমার মনে হয়েছিলো যে তারা আমাকে হয়তো তাদের মতোন করে গ্রহণ করতে পারছে তো সেই জায়গা থেকে মনে হয়েছিলো যে আমি হয়তো পড়াতে পারবো আমার বোঝানো তাদের কাছে খুব ভালো লেগে থাকে তাদের এবং তাদের মা বাবার কাছেও খুব ভালো লেগে থাকে সেইভাবেই একটা থেকে দুটো দুটো থেকে তিনটে এইভাবেই আমার টিউশনের জীবন এখনও চলে যাচ্ছে